গ্রামীণ এলাকায় সাংস্কৃতিক পরিচয় ও সংরক্ষণ বা প্রচারের জন্য ঐতিহ্যবাহী খেলাগুলো অনেক বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই খেলাগুলি গ্রামীণ এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে একটি অভিন্ন হিসাবে বিবেচিত হয়ে থাকে সাধারণত এই খেলাগুলি গ্রামীণ মানুষের জীবনে পাশাপাশি সাংস্কৃতিক ও অন্যান্য মাধ্যম হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে এই খেলাগুলির কথাগুলি বলতে গেলে প্রথমে বলতে হবে পাটুয়া খেলা তাছাড়া কাবাডি রয়েছে এগুলো গ্রামীণ সম্পদয়ের বা আঞ্চলিক ঐতিহ্যের মধ্যে অংশ হিসাবেই সংরক্ষিত হয়ে থাকে এই সব খেলাগুলি অধিকাংশই উদ্ভাবনা পেয়েছে গ্রামীণ পরিবেশেই প্রাকৃতিক পরিবর্তন কৃষি ও অন্যান্য কাজকর্মের মাধ্যমে এই খেলাগুলি গ্রামেরই প্রধান অঙ্গ হয়ে উঠেছে এই সব খেলাগুলি ব বিভিন্ন সাংস্কৃতিক পরিচয় বহন করে থাকে এই খেলাগুলি বিভিন্ন সম্পদায় ও ধর্মীয় সম্পদায় আদিবাসী সম্পদায়ের মধ্যে তাদের পরিচয় বাহক হয়ে থাকেন